হ্যালো বিভা শুনেছিস তো আমাদের বাড়িতে একজন নতুন অতিথি এসেছে তা আগে জিজ্ঞেস করি তুই কেমন আছিস তোর বাড়ির সব খবর ভালো তো আচ্ছা কিন্তু আমি একটা কথা তোর থেকে জানার জন্য তুই যেহেতু এইসব ব্যাপারে একটুখানি এক্সপার্ট ওই জন্য তোর থেকে একটা কথা জানার জন্য আমি তোকে ফোনটা করলাম আরো হ্যাঁ আমাদের তো পাসপোর্ট আছে পাসপোর্টটা একটু আপডেট করাতে হয়েছে ওর নামটাও ওর মধ্যে ইনক্লুড করত করব তা ওর প্রসিডিওরটা কী বলতে পারবি কীভাবে কী করতে হবে কোনো ফর্ম ফিল আপের ব্যাপার আছে কি না বা কোনো কারো সঙ্গে গিয়ে যোগাযোগ করার আছে কি না আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুই কি যাবি আমার সাথে যেতে পারবি ঠিক আছে তাহলে তো খুব ভালো হয় ঠিক আছে তাহলে আমি রাখি